আমাদের স্কুল পাঠ্যক্রমের সাথে ধার্মিক যোগাযোগ অবশ্যই আছে আমরা যখন স্কুলে পড়তাম তখন ধর্ম সম্মন্ধে পড়লেও ধর্ম নিয়ে এত বেশি ধারণা ছিল না এখন যেমন সংসারিক জীবনের সাথে সাথে আমাদের ধার্মিক সম্পর্কে অনেক অভিজ্ঞতা হয়েছে সংসারে থেকেও আমরা গীতাপাঠ করে থাকি এবং গীতাপাঠ থেকে শিখলাম কৃষ্ণের নানা ধরণের লীলা শুধু লীলা নয় নানা ধরণের শিক্ষা পেয়েছি যেমন ধরুন এখানকার এখনকার দিনে মানুষ খাদ্য অখাদ্য খেয়ে থাকে যেমন আমরা বলে থাকি যে মাছ মাংস ইত্যাদি খাওয়া উচিত নয় কারণ এগুলি আমাদের শরীরের ক্ষতি হয় এবং শরীরকে উত্তেজিত করে তাতে গীতাপাঠে সংশয় সৃষ্টি করে যারা গীতাপাঠ করে থাকে তাদের অনেকে আজ এই সমস্ত মদ মাংস ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকে তাতে করে সংসারে সুখ শান্তি ইত্যাদি বজায় থাকে যতদূর জানি যে ধর্মীয় জীবনের সঙ্গে জুড়ে থাকলে জীবনটা আনন্দময়ী হয়ে উঠবে এখন আমরা লীলাকীর্তনে মজে থেকে যখন আমরা নানা শহর গলি ইত্যাদি জায়গায় কীর্তন করে থাকি তখন মানুষ অনেক আনন্দ পায় আর যদি গল্প বলেন তাহলে আমরা রামায়ণ মহাভারতের গল্প তো বলেই থাকি